হ্যাঁ আমি অবশ্যই ভিডিও গেম সম্পর্কে সচেতন এবং আমি দেখেছি বহু ছেলে মেয়েদের খেলতে বাচ্চা থেকে বড়দের অনেকেই দেখেছি ভিডিও গেম খেলতে আমি যে সমস্ত ভিডিও গেমগুলি খেলেছি তার মধ্যেও অন্যতম হল ফ্রি ফায়ার আমি এই গেমটা খেলে প্রচুর টাকা উপার্জন করেছি এছাড়াও আমার যখন কিছু ভালো লাগে না তখন আমি সময় কাটানোর জন্য এই গেমটি খেলে থাকি খুব সুন্দরভাবে সময় কেটে যায় এবং এই গেমের মাধ্যমে আমি অনেক নতুন বন্ধুবান্ধব পেয়েছি এই গেম থেকে আমি কিছু পুরস্কারও পেয়েছি যেমন ধরুন টিভি ল্যাপটপ ফোন ইত্যাদি অ্যান্ড্রয়েড ফোন এরকম কিছু জিনিস আমি উপহার পেয়েছি আমি যারা এই গেম সম্পর্কে জানে না আমি তাদেরকেও বলেছি এই গেম সম্পর্কে গেমটা কতটা ভালো গেমটা খেললে তাদের কতটা পয়সা উপর্জন হবে তারা কিছু আর্থিক সাহায্য পাবে এই অনুযায়ী আমি তাদের বলেছি তারা পছন্দ করেছে এবং তারা জানতে চেয়েছে আরো এমন নতুন ভিডিও গেম সম্পর্কে যে গেম থেকে তাদের কিছু অর্থ উপার্জন হবে তারা কিছু সঞ্চয় করতে পারবে আমার কাছে তারা জানতে চেয়েছে আমি ভিডিও গেম খুবই পছন্দ করি তার কারণ এই গেম থেকে আমার অনেক সময় নষ্ট না হলেও আমি এই গেম থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারি তাই আমি ভিডিও গেম খুবই পছন্দ করি এই কারণেই যে ভিডিও গেমগুলি খেললে সময়ও বেঁচে যায় এবং সময় কেটে যাবে তার উপর আপনার আমার কিছু অর্থও উপার্জন হয়ে যাবে